পাঁচটা সংখ্যা হল পাঁচ হাজার একশো বাহান্ন কুড়ি হাজার দুশো তেইশ পঁয়ত্রিশ হাজার তিনশো সাতষট্টি পঁয়তাল্লিশ হাজার চারশো বাহাত্তর ছত্রিশ হাজার দুশো তেইশ